পশ্চিমবঙ্গের ক্রিয়া ঘাট কীভাবে লিঙ্গ সমতা এবং খেলাধুলায় অন্ধভক্তি বিষয়টিকে মোকাবেলা করেছে এই বিষয়ে আমার ঠিক কিছু জানা নেই তেমন কিছু জানি না